নিম্নলিখিত নাম এবং পদবীগুলি হল প্লড লক রেগালাডো পেন ম্যালকম মার্শেল কোটনি ওয়ালস করটলে আম্ব্রোজ সেমন্ড হেনস রিকি পন্টিং সচিন তেন্দুলকর বিরাট কোহলি মহম্মদ আজহারুদ্দিন মহম্মদ সিরাজ ক্যাশিয়স ক্লে মহম্মদ আলি পরিমল ব্যানার্জী সুকুমার মুখার্জী মহিন্দ্র সিং ধোনি রতন টাটা ফর্ম গ্যোঙ্ক মার্ক জাকারবর্গ হর্ষ গোয়েঙ্কা সালাউদ্দিন আইয়ুবি সলমন খান শাহরুখ খান রণবীর কাপুর তুষার মেহতা রোহিত শর্মা শরিমন দেব শরদ পাওয়ার এমা ওয়টসন কেট উইন্সলেট ড্যানিয়েল র্যাডক্লিফ রুপত গ্রিন্ট অমিতাভ বচ্চন ইত্যাদি